আমরা আছি আমার আমি আমার এক বন্ধু দু জন আছি না না না না রেটটা একটু বলুন আপনি

হ্যাঁ একটু বলুন ওগুলো আমি ওখানে একটা ধরুন আমি যদি টু নাইট থাকি মানে দু দিন থাকি তাহলে তো আমাকে ওখানে থাক আমি থাক

হ্যাঁ হুম হুম হুম হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা মানে ওই আপনাদের ওখানে মৌ বকখালির মধ্যে মৌসুনি দ্বীপটা খুব ভালো বলা যেতে পারে ও আচ্ছা ওইখানে যে সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় ওই মাছগুলো কি ওখানে সরাসরি মানে বাড়িতে আনার মতো কিনে আনা যায়না

ও ওখানে মৎস্য মৎস্যতেও পারমিশন করতে হয় তাই না আচ্ছা আআচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আর ওই বকখালির সব দিকে মানে আরও যদি অনেক মানে গ্রামের দিকে যাওয়া যায় না সেসব ব্যবস্থা হবে না আচ্ছা আর ওই হেনরি দ্বীপ হেনরি দ্বীপটার কি বৈশিষ্ট্য আছে হেনরি হেনরি দ্বীপটা আচ্ছা মানে ওখানে হ্যাঁ আপনি তাহলে হুম কিছু ছবি পাঠিয়ে দেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম হ্যাঁ ঠিক আছে